এই এলাকায় প্রায়শই দেখা যায় এমন কিছু পাখি হলো শালিক টিয়া

পায়রা ইত্যাদি আমার প্রিয় পাখি হলো টিয়া কাকাতুয়া পায়রা এরা দেখতে ভীষণ সুন্দর এরা বিভিন্ন জন বিভিন্ন রকমের দেখতে এবং যে যার মতো সে তার সৌন্দর্য নিয়েই তারা থাকতে ভালোবাসে তারা এক এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেরায় তারা নিজের পছন্দমতো গান গায় এবং নিজেদের পছন্দমতো খেলা করে